হ্যাঁ বলুন কে বলছেন হ্যাঁ হ্যাঁ বলছি বলুন

হ্যাঁ হ্যাঁ আমি দেখছিলাম হ্যাঁ হ্যাঁ আছে আছে আমি তো পরে ডাকছিলাম আপনাকে ডাকতে যাচ্ছিলাম আপনি চলে গেলেন জিনিসটা রয়েছে কয়েকটা দুটো তিনটে জিনিস পড়ে রয়েছে

হুম হুম

ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আছে আছে নিয়ে যাবেন সময় করে এক দিন নিয়ে যাবেন ঠিক আছে আর ওই যে আপনি যে বাজারগুলো নিয়ে গেছেন বাজারগুলো ভালো ভালো পেয়েছেন তো না আমি আসলে লেবার দিয়েছে তো আপনাকে ঠিকঠাক মতন দিয়েছে তো আচ্ছা ও আচ্ছা ঠিক আছে সব হিসেব পত্ত দাম সাম ঠিকঠাক নিয়েছে তো আমি তো ও ওই সব করলো দেখলাম হ্যাঁ বেশি নিয়েছে আচ্ছা ঠিক আছে আপনি চালানটা নিয়ে আসবেন আমি দেখছি কী করা যায় ওই কী নিয়েছে না নিয়েছে ঠিক আছে আর বাজার টাজার সব হুম ও আচ্ছা ঠিক আছে আর বাজার টাজার সব ঠিকঠাক ঠিক আছে তো মানে ভালো দিয়েছে তো সব ঠিক আচ্ছা ঠিক আছে আচ্চা ওই তাহলে কবে নিয়ে যাবেন এই জিনিসপত্র তো পরে রয়েছে এবার অন্য কেউ আবার আমি সাইড করে রেখেছি তবু এর তাড়াতাড়ি নিয়ে যাবেন তাহালে হ্যাঁ আপনি যখন সময় পাবেন তখন এসে নিয়ে যাবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে